আমার কাছে হলো বাংলা ভাষা সবচেয়ে সুন্দর ভাষা কারণ বাংলা ভাষা আমার মাতৃভাষা আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দরতম ভাষা হল বাংলা ভাষা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষাতেই বেশিরভাগ কথা বলে বেশিরভাগ কী সবাই বাংলা ভাষাতেই কথা বলে কিন্তু এখন মডার্ন যুগ এখন বাংলা ভাষায় রাস্তাঘাটে বা শহরের দিকে গেলে বাংলা ভাষায় কথা বললে না ব্যঙ্গ করে যারা বাংলা ভাষা জানে তারা নিজেদেরকে অত্যধিক আধুনিক প্রকাশ করার জন্যে বাংলাটাকে এড়িয়ে ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করে এবং যারা ইংরেজি একটু কম জানে তাদের সাথেও ইংরেজি ভাষায় কথা বলে নিজেদেরকে আরও আধুনিক প্রমাণ করে এমনকি মানুষের অস অস্বস্তির মধ্যে ফেলে দেয় বর্তমান সময়ে বিভিন্ন স্কুলেও দেখা যাচ্ছে বাংলা বই রাখতেই চায় না সব ইংলিশ মিডিয়াম সব ইংলিশ মিডিয়াম আর যারা ইংলিশ মিডিয়ামে তো পড়ে বাংলা মিডিয়ামে যা যেসব ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে মারাত্মক জঘন্যভাবে তো অপমান করে এটা সত্যিই জঘন্য হয় কিন্তু আমার কাছে বাংলা ভাষার সবথেকে সেরা ভাষা বাংলা ভাষার জুড়ি মেলা ভার আমি যেখানেই যাই না কেন আমি যদি পশ্চিমবঙ্গের বাইরে যাই তো আমাদের যে ভাষা আছে জাতীয় ভাষা হিন্দি তো সেখানে হিন্দি ভাষায় কথা বলি এমনকি সুযোগ পেলে যদি কোনো বাঙালির সাথে হুট করে আমার দেখা হয়ে যায় তো বাংলা ভাষায় কথা বলে একটু শান্তি পাই এর থেকে শান্তি জানি আর নেই বাইরে বাঙালির সাথে যদি একটা বাঙালি দেখা হয়ে যায় তখন ইংলিশ হিন্দির সমস্ত কিছু ভুলে খাঁটি বাংলা ভাষায় কথা বলি আমি বাংলা হিন্দি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা সেভাবে আমি জানি না তা অন্য কোনো ভাষার সাথে সেই কারণে বাংলা ভাষার আমি তুলনা করতে পারি না বাংলা ভাষা সম্পূর্ণ আলাদা রকমের ভাষা ভীষণ মিষ্টি ভাষা বাংলা ভাষার বিভিন্ন লেখক কবি সাহিত্যিকরা আছে বাংলা ভাষায় বিভিন্ন রকমের গান আছে বাংলা ভাষার সিনেমা গল্প গল্প সাহিত্য যেমন উপন্যাস কবিতা ছোটো ছোটো গল্প এ সমস্ত কিছু আছে যেগুলো পড়েই অনেকটা শান্তি আমাদের বাংলা ভাষা বা বাংলাভাষীর মানুষদের এতটাই ক্ষমতা যে বাংলা ভাষার বিভিন্ন লেখা নিয়েও বর্তমান সময়ে কি আগেও অনেক হয়েছে বাংলা ভাষার বিভিন্ন লেখা নিয়ে বিভিন্ন ভাষায় ট্রান্সলেটেড করে তারা পড়তে থাকে বাংলা ভাষাটাকে জানছে বাঙালিকে জানছে বাংলার মানুষজনকে জানার চেষ্টা করছে তো বাংলা ভাষার সাথে আমি অন্য ভাষার তুলনা আমি করতে পারি না বাংলা ভাষা এক এবং অন্যতম